আমি ছবি তোলার সময় অনেক সময় অনেক অনেক সাপের সাপের সামনা সামনি হয়ে গেছিলাম বা অনেক ফটো তোলার সময় ফোনে অনেক জন্তুর সম্মুখীন হয়েছিলাম যে জন্তুগুলো খুবই হিংস্র তাদেরকে আমি কোনো রকমে দৌড়ে বা তাদের সাথে তাদের সাথে ছলনা করে আমি অনেক অনেক কষ্টে সেখান থেকে বেরিয়েছি এরকম অনেক ঘটনাই আছে আমার যে ফটো তুলতে তুলতে আমি কোনো বা কোনো হায়নার সামনে বা কোনো বাঘের সামনে বা কোনো কোনো ভয় ভয়ঙ্কর বিষাক্ত সাপের সামনে আমি সম্মুখীন হয়েছি